কৃষি আমাদের জীবনের এক অমূল্য জিনিস এই কৃষিকে উন্নত করার জন্য আমরা নানাভাবে প্রচেষ্ট এই কৃষি উন্নতর জন্য আমরা নানারকম আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি কৃষি আগেকার দিনে ছিল খুব কষ্টকর এবং সময় সাপেক্ষ কাজ এখন তার স্বল্প সময়ের মধ্যে কাজটা শেষ করা যায় আধুনিক যন্ত্রপাতির দ্বারা কৃষি আমাদের এমন এক অবদান চাষীরা এই ফসল না ফলালে আমরা খাদ্য হিসাবে তা গ্রহণ করতে পারবো না তাই চাষের ক্ষেত্রে সমস্ত রকম যন্ত্রপাতি আধুনিক হওয়া দরকার আগেকার দিনে লাঙ্গলের সাহায্যে চাষ করা হতো তার পরিবর্তে এখন ট্রাক্টর ব্যবহার হয় এই আধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে কৃষিকে কম সময়ে কম জনসংখ্যার দ্বারা কাজটা শেষ করা যায় মাটি চষা যায় শস্য উৎপাদনের ক্ষেত্রেও আমরা নানাভাবে উপকৃত হই এই আধুনিক যন্ত্রপাতির দ্বারা ধান চাষ করার সময় বর্ষাকালে লাঙ্গল দিয়ে চাষ করতে অনেক সময় লাগতো এবং জনসংখ্যাও মানুষের অনেক লাগতো এখন একটি মানুষ একটা ট্রাক্টর ব্যবহার করে কম সময়ের মধ্যে একটা মাটি চষতে পারে একটা জমি এক দিনেই শেষ করতে পারে সেইভাবে জমিতে পাওয়ার টিলার ব্যবহার করা হয় জলের ব্যবস্থা সরবরাহ করার জন্য পাম্প ব্যবহার করা হয় মানুষ জিনিসপত্র যেমন শষ্যকে মাঠ থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসার জন্য গাড়ি ব্যবহার করা হয়ে এখন আর মাথায় বয়ে আনার সময় নয় এখন আধুনিক ব্যবস্থা এত উন্নত যে সমস্ত কিছু যন্ত্রপাতির দ্বারাই হয় ধান ঝাড়া ধান কাটা সমস্ত কিছু আধুনিক যন্ত্রপাতির দ্বারাই সম্ভব এই কৃষিকাজ মানুষের সময়কে কম করে খুব অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা সাহায্য করে থাকে কৃষি ব্যবস্থা উন্নত হয়েছে